হ্যাঁ পশুপালন করে আমরা সংসার চালাই বিভিন্ন রকম আমরা পশু আমাদের অনেকগুলো ছাগল ছিলো সেই ছাগলগুলো আমরা ভালো করে লাল পালন করে ছাগলগুলো বড়ো করি ছোটো ছোটো বাচ্চা হয় সেই সব বাচ্চাকে আমরা দুধ ছাগলের দুধ খাইয়ে সেসব বড়ো করে আমরা কালী পুজোর সময় আসলে সেসব ভালো দামে বিক্রি করি বিক্রি করে আমরা নিজেদের সংসার চালাই আবার আমাদের তো কিছু ব্যবসা করে আবার তো চালাতে হবে আমাদের অনেকগুলো গরু আছে সেই সব গরু আমরা ঠিকমতো মাড় খাওয়া দাওয়া করে লালন পালন দিয়ে বড়ো করে সেসব গরু আমরা বিক্রি করি বিক্রি করে সংসার চালাই সংসার চালাই আবার পুকুরে মাছ মাছ আমরা আমাদের পুকুরে মাছ চাষ করি চাষ করে সেই সব মাছ ছোটোর থেকে মাছ ফেলে খা মাছকে খাবার দিয়ে এ টা ওটা দিয়ে গুঁড়ো পানা দিয়ে সেসব মাছ আমরা ছোটো থেকে আস্তে আস্তে করে বড়ো করি বড়ো করে সেই সব মাছগুলো নিয়ে আমরা বাজারে নিয়ে বিক্রি করি করে আমাদের সংসার চালাই সেসব নিয়ে আমরা সংসার চালাই কারণ আমরা বিভিন্ন জিনিস পশুপালন এটা ওটা করে আমরা নিজেদের সমস্যার সমাধান করি